হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে সরিয়ে নিচ্ছি হ্যাঁ পুজোর সময় তো রাস্তার মধ্যে জ্যাম আছে একটু

হ্যাঁ তা আছে ঠিক আছে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর আর এরকম হবে না হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে না না প্রায় এক বছর হুম হুম হ্যাঁ এটা আমার ভালো লাগে এটা বাড়িতে মা বাবা